আমি সাধারণত প্রকৃতির ছবি তুলতে পছন্দ করি কারণ প্রকৃতির মধ্যে থাকতে আমি ভালোবাসি প্রকৃতির সৌন্দর্য আমাকে মুগ্ধ করে আমাদের পরিবেশের মধ্যে নদ নদী পাহাড় পর্বত গাছপালা যে সমস্ত প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে সেটি আমাকে মুগ্ধ করে আমি পাহাড়ে যেতে ভালোবাসি সমুদ্রের ধারে যেতে ভালোবাসি এই সমস্ত প্রাকৃতিক যে সৌন্দর্য রয়েছে আমি সেই সৌন্দর্যগুলোকে ক্যামেরায় বন্দি করে রাখতে চাই প্রকৃতির সৌন্দর্য অপূর্ব এবং চিরন্তন তাই আমি প্রকৃতির সৌন্দর্যকে ক্যামেরায় ধরে রাখতে চাই প্রকৃতির মধ্যে থাকলে আমি শান্ত ও আরাম বোধ করি ফোটোগ্রাফির মাধ্যমে আমি আমার এই অনুভূতিটাকে ধরে রাখতে চাই এবং সেটি প্রকাশ করতে চাই প্রকৃতির ফোটোগ্রাফির মাধ্যমে আমি আমার সৃজনশীলতা প্রকাশ করতে চা পারি এবং আমি যখন যে মুহুর্তের প্রকৃতির ফোটো তুলি সেই মুহুর্তটাকে আমি ক্যামেরায় সংরক্ষণ করে রাখতে পারি এবং সেটি পরে দেখতে পারি আর সেটি স্মৃতি হিসাবে আমার ক্যামেরার মধ্যে রয়ে যায় প্রকৃতির ফোটোগ্রাফি আমাকে মানসিক চাপ উদ্বেগ এবং দুঃখ থেকে বিভ্রান্ত করে এবং আমাকে সুখী ও শান্তবোধ হতে সাহায্য করে আমি প্রকৃতি খুবই ভালোবাসি সেই জন্যই আমি প্রকৃতির ফোটো তুলতেই পছন্দ করি